হ্যালো নমস্কার মারিয়াম নার্সিংহোম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের যেমন ধরুন ডক্টর লাহা রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর গাঙ্গুলি হ্যাঁ ডক্টর রয় এনারা খুবই ভালো ডক্টর আর কি তো এবং আপনাকে আমি টাইমগুলোও বলে দিই যেমন ডক্টর লাহা আপনার বসছেন সকাল নটা থেকে বেলা বারোটা অবধি এবং ডক্টর রয় বসছেন বেলা বারোটা থেকে বিকেল তিনটে অবধি এবং ডক্টর গাঙ্গুলি বসছেন বিকেল তিনটে থেকে সন্ধ্যে পাঁচটা অবধি তো আপনি কি না আচ্ছা আচ্ছা তো আপনি কি এক্ষুনি নামটা লেখাতে চাইছেন আপনি না কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখানো যাবে আচ্ছা ঠিক আছে আমি লিখে নিচ্ছি আর না না ডেট বলতে আপনি তো আজকেই দেখাবেন বললেন আমি সেই অনুযায়ী তো নামটা লেখাচ্ছি এবং আপনি ওর নামটা রয়েছে আপনার এই সাত নম্বরে হুম ঠিক আছে আমি লিখে নিচ্ছি